এখন যা পশ্চিমবঙ্গের অবস্থা তা আর মুখে কি বলে বোঝাবো আমরা যা চোখে দেখি সংবাদমাধ্যম তার বিপরীতটা দেখায় আর এই জন্য মানুষের কাছে বিপরীতটা দেখায় এটা বিপরীতটা দেখার ফলে মানুষ অনেক প্রভাবিত হয় আর সেই সব সংবাদমাধ্যমদের চাহিদা মানুষের কাছে অনেক বেড়েছে আমি যা চোখে দেখছি সেটা যা চোখের সামনে দেখছি এটা অন্যায় হচ্ছে কিন্তু সংবাদমাধ্যম সেই অন্যায়টাকে সঠিকভাবে আর তার মধ্যে আরও কিছু মিথ্যা খবর জড়িত করে মানুষের চোখের সামনে তুলে ধরে সেই খবরের মাধ্যমে হোক বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক বা পেপারের মাধ্যমে হোক এবং মানুষ এই সব খবর পড়ে প্রভাবিত হয়ে সে অনেক ঝামেলা সংক্রান্ত মানুষ জড়িত হচ্ছে এবং এভাবেই কিন্তু পশ্চিমবঙ্গের অবস্থা চলছে অন্যায়ের বিচার কেউ করতে করছে না মিথ্যার হাত ধরে আর মিথ্যাকে নিজের আগলে ধরে একে অপরের প্রতি বিবেচনা বিচার করছে যার ফলে পশ্চিমবঙ্গের অন্যায় এবং অত্যাচারের পরিমাণ বেড়ে উঠছে